ছেলের জন্মদিন উপলক্ষে আমরা তিনজনে দোকানে গিয়ে দোকানদারকে অনেক জামা দেখাতে বলেছিলাম তার মধ্যে আমার একটি লাল জামা খুবই পছন্দ হয়েছিল জামাটি সস্তায় পেয়েছিলাম সেখান থেকে এনে আমি ছেলেকে জামাটা পরালাম ছেলে খুব খুশি হয়েছিল দেখতেও খুব ভালো ছিল কিন্তু জামাটা দিন কতক যাওয়ার পর যেমনি কাচলাম জামাটার রং উঠে গেল এবং ছিঁড়ে গেল তারপর দেখলাম জামাটা আস্তে আস্তে ছিঁড়ে গেল আমি ভাবলাম দোকানদার আমাকে যে টাকা দিয়ে জামাটা দিয়েছে সে টাকায় আমাকে ঠকিয়ে দিয়েছে